ছয় নয় দুহাজার এগারো বারো এগারো দুহাজার বারো দশ দুই দুহাজার চোদ্দো পাঁচ তিন দু হাজার আঠেরো সাত পাঁচ দুহাজার কুড়ি